হ্যালো সুপর্ণা ট্রাভেলস বলছেন আচ্ছা আমি একটা রেন্টালে গাড়ি বুক করতে চাই হ্যাঁ আমি নিজেই চালাবো বা আমি আসলে আমার পরিবারকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাবো ধর্মতলায় যাবো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হয়ে যাবে তো আচ্ছা আছা আর বলছি এতে এসি হবে তো আসলে যা গরম পড়েছে বুঝতেই তো পারছেন এসি না হলে যেহেতু পরিবারকে নিয়ে যাবো তো সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছি রেটটা কত পড়বে মানে দিন হিসাবে না ঘন্টা হিসাবে না কিলোমিটার হিসাবে আচ্ছা কিলোমিটার হিসাবে আচ্ছা আমি আমার এই হিম্বলগঞ্জ থেকে আমি ধর্মতলা যাবো ওখানে এক দিন থাকবো পরের দিন সকালবেলাই আমি বেরিয়ে পড়বো আচ্ছা আচ্ছা কত পড়বে আপনি তাহলে বলুন আমাকে চার হাজার টাকা আচ্চা চার হাজার টাকা তো বড্ড বেশি হয়ে যাচ্ছে বলুন আপনি সাড়ে তিন হাজার টাকা নিন হবে না কেন হবে না দাদা আপনি বলছেন চার হাজার আমি তো পাঁচশো টাকাই কমিয়েছি বেশি তো কমাই নি আচ্ছা ঠিক আছে আপনার কথাও রইলো আপনি চা তিন হাজার ছশো টাকা নিন তাহলে আপনার কথাও রইলো আমার কথাও রইলো আচ্ছা না আমি বেশি তো কমাই নি বলুন আমি চারশো টাকা আপনি বলেছেন পাঁচশো টাকা হবে না কমানো যাবে না আমি তিনশো টাকা চারশো টাকা কমিয়েছি আচ্ছা না না না না অঅঅতো অতো দেখুন আপনার সাথে চেনা জানা আছে বলেই তো আপনাকে বলেছি বলুন নইলে আমি তো অন্য কোথাও তো যেতে পারতাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি বাড়িতে আছেন আমি তাহলে সকালবেলা কালকে আমি যাচ্ছি গিয়ে তাহলে বসে কথা বলে নেবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ওই কথা রইলো বসে কথা বলে নেবো ঠিক আছে ওকে রাখলাম